হ্যাঁ আমি একবার অপ্রচলিত সাঁতার পদ্ধতি যেমন যোগ ব্যায়াম চেষ্টা করেছিলাম যখন আমি বিদ্যালয়ে পড়তাম তখন সেখানে যোগ ব্যায়ামের ক্লাস করানো হয়েছিলো তো সেই ক্লাসেতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং চেষ্টা করেছিলাম খুব সুস্থ থাকতাম তো সেটা দেখার পর আমি যখন বিদ্যালয় পাশ করে বাইরে বেরলাম তারপর আমার যোগ ব্যায়াম শেখার ভীষণ ইচ্ছা হয়েছিলো সেই তখন যোগ ব্যায়ামে অংশগ্রহণ করে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সে ক্ষেত্রে হয়তো সাফল্যতা অর্জন করেছি বা করিনি কিন্তু আমি বিদ্যালয় পাশ করার পর যোগ ব্যায়াম শিক্ষার জন্য একজন শিক্ষকের কাছে গিয়েছিলাম সেখানে গিয়ে তার কাছে আমি যোগ ব্যায়াম শিখেছিলাম যোগ ব্যায়াম শেখার পর এই যোগ ব্যায়াম শিখলে লাভ অনেক রকমের হয় এই যোগ ব্যায়াম শেখার ফলে শরীর মন দুটোই হালকা থাকে হাত পায়ের বেশি সবল হয় এবং মনও অনেকটাই বেশি স্ফূর্তি থাকে এছাড়াও শরীরে যেসব রোগ জ্বালা হয় সাধারণত মানুষের সেই রোগ জ্বালাগুলো অনেকটাই বেশি দূরে থাকে এই যোগ ব্যায়াম করার ফলে এছাড়াও যোগ ব্যায়াম আমাদেরকে অনেকটাই বেশি সুস্থ সতেজ রাকতে সাহায্য করে যোগ ব্যায়াম করার ফলে অনেক সময় দেখা যায় যে চুল পড়ে যাওয়া এগুলো অনেকটা কমে যায় ত্বকের রুক্ষ শুক্ষভাবও অনেক সময় কেটে যায় এই এই আমি অপ্রচলিত পদ্ধতিতে এই যোগ ব্যায়ামটি আমি করেছিলাম হ্যাঁ আমি একবার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কারণ সাঁতার হয়েছিলো এই যোগব্যায়াম করার ফলে ওই সাঁতার প্রতিযোগিতা আমার অনেক কিছু সাফল্য অর্জন করতে সাহায্য করেছিলো কারণ যেহেতু আমি যোগ ব্যায়াম করেছিলাম যোগ ব্যায়াম করার ফলে কি হয়েছিলো আমার হাত হাত পায়ের পিছনে সতেজ ছিলো এবং আমার শরীরে অনেক সুস্থ এবং স্বাভাবিক ছিলো এর ফলে কি হয় যদি কোনো সুস্থ মানুষ সাঁতার বা সাঁতরা বা অন্য কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তো সে আরো বেশি সাফল্য অর্জন করতে তার সুবিদে হয় এর ফলে কিছু হাত পায়ের পেশি সবল থাকে আমি সাঁতার প্রতিযোগিতায় যেখানে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি আরো জোরে বা তাড়াতাড়ি সাঁতার কাটতে পেরেছিলাম এর ফলে আমি সেখানে সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম হঠাৎভাবে এবার সাফল্য অর্জন করা জিনিস ওই আমাকে যোগ ব্যায়াম শিখিয়ে ছিলেন তিনিও খুব আপ্লুত হয়েছিলেন বা তিনিও খুব খুশি হয়েছিলেন যে আমি সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় হতে পেরেছি এটি আমার এই সাফল্য এই যোগ ব্যায়াম আমার এই সাঁতার প্রতিযোগিতায় এভাবেই প্রভাব বিস্তার করেছিলো